এটা ঠিকই পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সংস্কৃতি ভারতে অন্যান্য অঞ্চলের যে ব্যবসায়িক সংস্কৃতি আছে তা থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে আলাদা রয়েছে প্রথমত যদি আমরা দেখি কলকাতা পশ্চিমবঙ্গ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বহু দিন ধরে প্রচলিত এবং এই ব্যবসায়িক সংস্কৃতি বেশ পুরোনো এবং ঐতিহ্যপূর্ণ দ্বিতীয়ত এখানে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবারের প্রভাব পারিবারিক ব্যবসার চলন বেশ প্রাধান্য পায় তৃতীয়ত যদি দেখতে যাই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা সাধারণত ঝুঁকি নিতে কম আগ্রহী হয় তারা যদি দেখে যে তাদের লাভ আসছে তাই জন্য তারা বেশি টাকার ঝুঁকি নিতেও তারা বেশি আগ্রহ হয় না অধিক সাবধানতার সাথে ব্যবসাতে সিদ্ধান্ত নেয় যেটা আমরা অন্য জায়গায় দেখি যে সে কারণে বড় বড় বিজনেসম্যানরাও অন্য জায়গায় থাকে কারণ তারা সেরকম ঝুঁকিটা নেয় তাছাড়াও পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সংস্কৃতির প্রতি অস্বীকার অনেক বেশি দেখা যায় যা অন্যান্য অঞ্চলে কমই দেখা যায় উদাহরণস্বরূপ স্থানীয় শিল্প বা সংস্কৃতির সঙ্গে ব্যবসা সংযোগ স্থাপন করার প্রচেষ্টা এখানে বেশি দেখা যায় এখানে নতুন ব্যবসা বা কোনো জিনিস যখন করতে যাওয়া হয় তখন মানুষ আছে মানুষ প্রথম কিছু দিন সেটাকে আগ্রহ দেয় কিন্তু কিছু দিন যখন যায় সেটাতে যখন আস্তে আস্তে ব্যবসাটা এগিয়ে তোলার হয় তখন কিছু কিছু মানুষ সেই জিনিসটা করতে পারে না তারা সেখান থেকে সরে যায় যেই সব মানুষ রিস্ক নিয়ে অনেক বছর ধরে সেটাকে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে এক দিন তারা সাফল্য পায় এবং তারাই পরবর্তী প্রজন্মর জন্য একটা খুব ভালো মাপের ব্যবসায়ী হয়ে ওঠে এবং তাদের পরিবার আছে পরিবারও সেটাকে ভালো সময়ের সাথে উপভোগ করে এটাই সাধারণত দেখা যায়